পশ্চিমবঙ্গের ব্যাংকিং এবং বিমাখাত স্থানীয় অর্থনীতির উন্নয়নে অনেকটাই অবদান রাখে হয়তো এই ব্যাংকিং বা বিমাখাতগুলি যদি না থাকতো হয়তো পশ্চিমবঙ্গের স্থানীয় অর্থনীতি বা পশ্চিমবঙ্গের যেই আসল অর্থনীতি রয়েছে সেটার এতোটা উন্নতি হতো না কারণ এইখানের ব্যাংকিংগুলো থেকে বা এই বিমার খাত থেকে নানা ধরনের লোন দেওয়া হয় যেমন চাকরি রাজস্ব বিনিময় যোগ ক্রেডিট কার্ড স্টুডেন্ট ক্রেডিট কার্ড এই সমস্ত স্কিমগুলোর ওপর ভিত্তি করে এইখানের মানুষজনদেরকের যারা অত্যন্ত গরিব বা যাদের টাকার দরকার তাদেরকে টাকা লোন হিসেবে দিয়ে এবং খুব কম পরিমাণ সুদ নিয়ে সেইগুলো সমস্ত লোকেদের প্রয়োজনীয় যিনি অভাবের সমস্য়া মেটান এবং তাদের যতোটা পরিমাণ টাকা দরকার তাদের চাকরি বা শিক্ষা বা তাদের ফ্যামিলিতে যতোজন মেম্বার রয়েছে বা তার কো যতোটা পরিমাণ জায়গা রয়েছে জমি জায়গা সেই সমস্ত জিনিসের ওপর ভিত্তি করে তাদেরকে লোন দেওয়া হয় এছাড়া নানা ধরনের সমবায় ঋণও দিয়া হয় চাষের জন্য এছাড়া ক্রেডিট কার্ড রয়েছে যেটা মানুষ তাদের দৈনন্দিন জীবনে তাদের কোনো কিছুর টাকা দেওয়ার জন্য সেই ক্রেডিট কার্ডটি ব্যবহার করতে পারে এবং তারা মাসের শেষে সেই ক্রেডিট কার্ডের বিল মিটিয়ে দিতে পারে এছাড়া শিক্ষার্থীদেরকেও শিক্ষা ঋণ যেমন স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ওপর ভিত্তি করে তাদের সুদূর বা ভবিষ্যতে পড়াশোনার জন্য তাদেরকে লোন দিয়ে থাকে মাত্র চার পার্সেন্ট ইন্টারেস্টে এই জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের অর্থনীতি অনেকটাই উন্নত ঘটেছে